হ্যালো হ্যাঁ বলুন ও হ্যাঁ বলো হ্যাঁ বলো কী বলছিলে হুম এই যে নিয়োগ তো চলছে নিয়োগ হবে সব কিছু নিয়ে দুর্নীতি সেরকমভাবে নেই তো আচ্ছা নিয়োগের তো ব্যবস্থা চলছে নিয়োগ হবে আর কিছু দিনের মধ্যেই সেই সবের দিকেই দেখা চলছে যে যাতে সবাই চাকরি বাকরি পায় ছাত্রছাত্রীরা যাতে এই মানে অসুবিধার মধ্যে না থাকে আচ্ছা এর কিছু দিন পরে কিছু দিন পরে এই অবরোধ করার দরকার হবে না এই সব উন্নতি করার জন্য সব রকমভাবে চেষ্টা চালানো হচ্ছে আর যাতে এই দুর্নীতি বন্ধ হয় সেদিকেও কড়া পদক্ষেপ নেওয়া প্রশাসন সেইদিকে ভাবে নজর দিচ্ছে যাতে এই দুর্নীতিটা বন্ধ হয় দুর্নীতি বন্ধ করা গেছে অনেকটাই আর যাতে পুরোপুরিভাবে বন্ধ হয় সেদিকেও লক্ষ রাখা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটার জন্যে বলা হচ্ছে যে স্বচ্ছভাবেই নিয়োগ হবে আর যেগুলো দুর্নীতিভাবে হচ্ছে নিয়োগ হয়ে গিয়েছে বা হচ্ছে সেগুলো সব বাতিল করে দেওয়া হবে হ্যাঁ চাকরি পাবে আর কোনো সেটার জন্যে কোনো চিন্তা করার ব্যাপার নয় আর সব কিছুই হবে এই যেমন এস এস সি এস এস সিরও ব্যবস্থা হচ্ছে এস এস সি হবে

হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর স্কুলের যেভাবে উন্নতি করা যায় সেই সবও দিক দিয়েও নজর রাখা হচ্ছে স্কুলে উন্নতির জন্য আর ছাত্রছাত্রীরা যাতে সব রকমভাবে সুযোগ সুবিধা পায় আর চাকরি পায় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে আর দুর্নীতি একদমই থাকবে না সেটা বন্ধ করে দেওয়া হবে মানে কড়া প্রশাসন হচ্ছে যে দেখছে ঠিক আছে হ্যাঁ হুম